পশ্চিম বর্ধমান জেলার জলবায়ু আট মাস রুক্ষ আর বলতে গেলে আর চার মাস কিছুটা শীতের প্রভাব অনুভব করা যায় এই আট মাস রুক্ষতার মধ্যে এপ্রিল মে জুন জুলাই প্রচন্ডভাবে তাপদাহ বইতে থাকে এবং এই তাপদাহ ব বওয়ার সময় সকাল এগারোটার পর রাস্তা ঘাটে কোনো লোক দেখা যায় না আর এবং বৃষ্টিপাত এই পশ্চিম বর্ধমান জেলার বৃষ্টিপাত খুবই কম কম যার ফলে এখানে বন্যা তো হয়ই না এটা খরাপ্রবণ এ এলাকা প্রচন্ডভাবে রাস্তা মাঠ টাঠ সব ফেটে প্রবল তাপদাহের ফাটতে আরম্ভ করে আর বাকি যে চার মাস চার চার মাসের মধ্যে দুই মাস প্রচন্ড শীত পরে আর দু মাস শীতের আবহাওয়া মোটামুটি থাকে আর ওই শীতের সময়ে এখানকার চারিদিকে বনভোজনের বিরাট মহড়া লেগে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্যাম বিভিন্ন বিভিন্ন পার্কে এইখানে বন ভো ভোজনের বিরাট মেলা দেখা যায়